আমি মনে করি যে প্রবাহ মুহূর্তে থাকা ধারণাটি যোগ অনুশীলনের সাথে সম্পর্কিত কারণ যোগা বা ইয়োগা বা ব্যায়াম আমরা যেটিই করি এটি আমাদের শরীরচর্চা বা অনেক কাজে লাগে আমাদের খুব শরীরের ভালো রাখে এবং আমাদের মস্তিষ্কও ভালো রাখে সকাল সকাল আমাদেরকে এ ইয়োগা যোগা প্রবাহ করা খুব দরকার এবং আমি আমি না ডক্টরের মোতাবেক বা ডাক্তাররা বা সায়েন্টিস্টরাও বলে এইসব জিনিস করা দরকার এইসব শরীর জিনিস করলে আমাদের শরীরচর্চাও হয় মানসিক দিক ঠিক থাকে এবং আমাদের চলাফেরাতেও ভালো লাগে অলসতা কম লাগে ইয়োগা বা যোগা এমন এক জিনিস যেটি করলে মানুষের মস্তিষ্ক খুব ভালো থাকে যোগা করার সঠিক সময় হলো সকাল সকাল খালি পেটে খালি পেট বলতে কিছু একটু অল্প জল খাওয়ার পরে ইয়োগা করা দরকার ইয়োগা করলে আমাদের ফুসফুস ফুসফুস আমাদের আমাদের পেট আমাদের চোখ মস্তিষ্ক সব কিছু ভালো থাকে এবং আমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি এইসব হলো ব্যায়াম করার একটা ভালো দিক বা ইয়োগা করার একটা ভালো দিক আর আমাদের এই আধুনিক যুগে অনেক অনেক ডাক্তাররাও বলেন আমাদেরকে পরামর্শ দেন যে ইয়োগা করলে শরীর খুব ভালো থাকে